হ্যালো হ্যাঁ বলছি আমি একটা দোকান খুলবো আর কি নতুনগঞ্জ ফিডার রোডে আর কি মানে আপনি আপনার তো বস্ত্রর দোকান তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আমি আমি ঐ ওখানে একটা দোকান খুলবো ঠিক আছে ফিডার রোড ওখানেতে নতুনগঞ্জ ফিডার রোডে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে একটা খুললে কেমন হবে আপনি কি একটু বললে না আমি ইয়া মেন চা চাচ্ছি মানে যা ছেলেদেরই সব বস্ত্র বিক্রি আর তো কিছু নেই সামাল দেওয়া যাবে না আমি আমি তো আমি তো ওই জন্যই তো জিজ্ঞেস করছিলাম আসলে আপনি আসলে অভিজ্ঞ তো অভিজ্ঞ লোক আর কি বুঝতেই পারছেন আমি তো এই এখন দোকান খুলব বলে ভাবছি আপনার কাছে কাজ কাজ করেছি হলেও অতটাও আমার কাছে অভিজ্ঞ নয় আপনি যতটা অভিজ্ঞ ঠিক আছে আরে কা এখন তাহলে জামাকাপড়ের কেমন কী চলছে রেট মানে বা বাজার কেমন চলছে হ্যাঁ হতে পারে হ্যাঁ সেটা বুঝতে পাচ্ছি কী আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে স্যার আপনার কাছে অ্যাকচুয়ালি যাব ঠিক আছে মানে এখন টিশার্টের ব্যাপারে একটু কিছু জানার আর কি আচ্ছা ঠিক আছে